পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়গুলি ইতিহাস জুড়ে যেভাবে মিথস্ক্রিয়তা এবং সহাবস্থান করেছে সেগুলি হলো আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন রিলিজিয়ানের বা ধর্মের মানুষ দেখা যায় যেমন আমরা লক্ষ্য করি যে পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন ধরনের ধর্ম দেখা যায় হিন্দু মুসলিম শিখ সাঁই সব ধর্মেই আছে কিন্তু আমরা খুব ভালোভাবে মিলেমিশে এখানে পশ্চিমবঙ্গে আমরা ভাই ভাই হিসেবে আমরা সবাইকে রেসপেক্ট জানিয়ে বা আমরা সবাইকে অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমরা এখানে থাকি বা চলি আরও বলতে গেলে বলা যায় যে আমাদের এখানে সবাই সবার ধর্ম ঈদ হোক বা দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক সবাই সবার মতো করে এটাকে পালন করে এবং উৎসব যার যার আনন্দ সবার এটাই সবাই মনে করে এইভাবে আমাদের পুজো বা ঈদ বা আর কিছু ফেস্টিভ্যালগুলো সবাই সবাইকে সহযোগিতা করে বা চাঁদা তোলার মাধ্যমে আমরা সবাই সবাইকে সহযোগি সহযোগিতা করাই করি সবার সবাইকে সরস্বতী পুজোয় যেমন আমাদেরকে চাঁদা দিতে হয় তেমনই আমাদেরকেও মহরমের সময় বা সময় আমাদেরকে চাঁদা দিই এইভাবেই আমাদের ফেস্টিভ্যালগুলো চলে